হ্যালো স্যার আমি আপনাদের স্কুলের অর্পিতা ম্যাডাম বলছি আপনি চিনতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আমার সময় হবে আমাদের তো এই মানে পড়াশোনার যে পার্টটা রয়েছে এটা তো আমাদেরকে তো আমাদের ছাত্রছাত্রীদেরকে তো পড়াতে হবে তো এই বিষয় নিয়ে আমিও ঠিক করেছিলাম যে আপনার সাথে আলোচনা করবো তো আপনি যখন নিজেই যখন বললেন তো আমার কোনো অসুবিধা নেই আমার সবকিছুই সম্ভব হবে আপনি চার পাঁচদিন বাদে করুন কারণ আমি তো এখন প্রচুর কাজের মধ্যে আছি মানে আমাদের এই পরীক্ষা যে হল সেই পরীক্ষার খাতাপত্র দেখারও তো কাজটা রয়েছে তো এই কাজটা শেষ নিয়ে তারপরে চার পাঁচদিন বাদে আমি তাহলে এই কাজটা আপনার করে নেব ঠিক আছে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ হ্যাঁ রাখছি তাহলে স্যার ঠিক আছে ম্যাডাম রাখছি